আমার প্রিয় খেলা ফুটবল আমি আমার কর্মজীবনে আসার আগে ফুটবল খেলতাম আমি আমার খেলতে খুব ভালো লাগতো আমি অনেক গোল করতাম এই দুটি দলের মধ্যে খেলা হয় দুটি দলের দুটি গোলকিপার থাকে দুটি দলের মধ্যে দুটি গোলকিপার থাকে এবং ব্যাক দু সাইডে দুটো ব্যাক থাকে সেখানে আরও দুজন তার সঙ্গে সহকারী প্লেয়ার থাকে তার সামনে তার সহযোগ হিসাবে আরও চারজন প্লেয়ার থাকে সেই চারজনের সহযোগী হিসাবে আরও তিনজন প্লেয়ার মাঝমাঠে তারা খেলা খেলে সেই মাঝমাঠে আমি আগে খেলতাম সেখান থেকে আমার খেলাটা খুব ভালো লাগতো দুটি দলের মধ্যে লড়াই করে জিততে হতো যে দল বেশি গোল করবে সেই দল জয়ীলা জয়ী হবে দুটি দলের এটা একটা মিলনের খেলা হতো কোনও মারপিট নয় কোনও মানে যো দাঙ্গা নয় আমরা সবাই ভালোবেসে আগে এই খেলা আমরা খেলতাম